নবজাতক শিশুরা পরিবেশের জন্যে আমরা মোটামোটি ওদের ব্যবস্থা ভালোই রাখি পাশাপাশি যেমন গাছপালা ঝোড় ঝাড় না থাকে জল টল না থাকে হ্যাঁ তাদের জন্য মশারিরও ব্যবস্থা করা হয় তারপরে আপনার এই ডাক্তার ফাক্তারেরও ব্যবস্থা সব সময় ঠিক করা হয় হসপিটাল ফসপিটাল সামনাসামনি হ্যাঁ আর যাতে নোংরা ফোংরা বেশি না থাকে তাহলে তারা পরিবেশে ভালো সব সময় জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরানো যাতে কোনও রোগ বাড়ি বেশি না আসে এইভাবেই আমরা এই ছেলে পেলেদিকে বাচ্চা কাচ্চা দিয়ে ইয়ে করি হ্যাঁ আর সব সময় ছেলেরা যাতে খাবারের দিকদিটাও ভালো ইয়া করি রাখতে হয় সেটা থিকে খাবার ঠিক মতো ঠিক প্রোটিন জাতীয় খাবার দিতে হয় হ্যাঁ আমরা এভাবে বাচ্চাদের দিকে ইয়া করি আর এমনি আপনার মোটামোটি ছেলে পেলেরা যাতে সুস্থ ইয়া থাকে সব সময় পরিবেশ ভালো থাকে তা দিয়ে সাবান টাবান দিয়ে স্নান করা ভালো করে ইয়া করে ঘরে জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় যেমন থাকে এইভাবে স্কুল ফিসকুলের পাশাপাশি ও আমাদের গ্রামে ফ্র্যামে যে স্কুল আছে সেখানে ঝোপ ঝাড় যেন না থাকে বাচ্চারা স্কুল ফিসকুল গেলে সেখানে ইয়া হয় যেমন মানে পরিবেশ ভালো থাকে হ্যাঁ এইভাবেই আমরা এ করি ডাক্তারদের পরামর্শও নিই যেমন সাবান ওষুধ আগেকার মানে সব সময় হাত ধোয়ার ব্যবস্থা ভালো ইয়া দিয়ে হ্যাঁ এইভাবেই আমরা সব ছেলে পিলে থেকে বিয়ে করে রাখি আর কি ডাক্তারদের পরামর্শটা বেশি নিতে হয় যে ও সব সময় যেমন চারিদিকে ব্লিচিং ফিচিং চার ধার ছড়ানো হয় এইভাবেই আমরা বাচ্চা ফাচ্চাদের ব্যবস্থাটা ইয়া রাখি আর কি